হ্যাঁ বলুন আমার দোকানে হচ্ছে আপনার এ সি সি আছে লাফার্জ আছে এল টি আছে আপনার যত রকম সিমেন্ট আছে সবই আছে হ্যাঁ রেট বলতে অনেক রকম আইটেমের মাল তো আপনি আসুন আপনি দোকানে আসুন এবার দোকানে এলে কোনটা কেমন ধরনের মাল আপনাকে বুঝিয়ে দেবো এবারে আপনার যেটা পছন্দ হবে আপনি নেবেন হ্যাঁ বালির ধরুন অ্যা হ্যাঁ বালির এখন ধরো বস্তা একশো কুড়ি টাকা যাচ্ছে এবার আপনি এবার আপনি যদি বেশি মাল নেন আপনার দাম একটু কম হবে কিন্তু আপনাকে আসতে হবে স্টোন চিপ ওই রকম একশো কুড়ি তিরিশ এবার দাম এরকম যাচ্ছে এবার আপনি বেশি নিলে কম হবে কিন্তু এক একবারটি আসতে হবে হুম হ্যাঁ এসে দে এসে মালটা দেখে দামটা করলে ভালো হয় হ্যাঁ মোটামুটি ধরুন এখন মোটামুটি চারশোর মধ্যে আছে হ্যাঁ এবার ও তো সিমেন্ট তো দাম ওঠানামা করে হ্যাঁ হয়তো আপনি এক সপ্তাহ যদি পরে আসেন তখন দেখবেন যে দাম হয়তো আরও বিশ টাকা নেমে গিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আসুন হুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে